আমি একবার একটা ম্যাচে দেখতে যাওয়ার জন্য ভাবলাম যে ম্যাচটা দেখতে যাই সেটা আমাদের এই পশ্চিম মেদিনীপুরেই হচ্ছিল রবীন্দ্র স্মরণীয়তে একটা ম্যাচ হচ্ছিলো সেই ম্যাচটা দেখতে খুব ভালো লাগছিলো আমি তাই প্রথম ম্যাচ দেখতে গেছিলাম তা আমার খুব খুব ভালো লাগছিলো সেই ম্যাচে যে প্লেয়াররা ছিলেন সেই প্লেয়াররা খুব দুর্ধর্ষ খেলছিলো খুব ভালো খেলছিলো সেই ম্যাচে খুব ভালো গোলও দিচ্ছিলো একদল আরেকদলকে খুব উৎসাহ পাচ্ছিলো তারা মাঠের যে দর্শকরা ছিলেন তারা হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন একদল একদলকে একদল আরেকদলকে হারানোর জন্য উঠে পরে লেগেছিলেন তখন কে কাকে হারাতে পারবে সে দুজনের যেন রেষারেষি চলছে সেই খেলাটা আমার খুব ভালো লেগেছে আমি আবার ভবিষ্যতে কোনোদিন খেলা হলে দেখতে যাব